অশোক মৌর্য বা মহামতি অশোক গ্রিক নাম পিওদাসেস ছিলেন ভারতীয় উপমহাদেশের তৃতীয় মৌর্য সম্রাট যিনি পিতা বিন্দুসারের পর সিংহাসন লাভ করেন ভারতবর্ষের ইতিহাসে অন্যতম শ্রেষ্ঠ এবং সম্রাট দাক্ষিণাত্যের কিছু অংশ ব্যতীত ভারতবর্ষের অধিকাংশ অঞ্চল শাসন করেন তাই তাকে একজন সর্বভারতীয় সম্রাট বলা যায় তিনি শুধু বর্তমান ভারত ও পার্শ্ববর্তী দেশগুলো শাসনই করেননি বরং এসব অঞ্চলের সংস্কৃতিতে গভীর প্রভাব ফেলতে সক্ষম হন সাম্রাজ্যের বাইরেও অশোক ধর্মীয় এবং সাংস্কৃতিক দৃষ্টিকোণ থেকে দক্ষিণ এশিয়ায় প্রভাব বিস্তার করেন দীপবংশ ও মহাবংশ গ্রন্থদ্বয়ে উল্লেখ করা হয়েছে যে অশোক গৌতম বুদ্ধের মৃত্যুর দু হাজার আঠেরো বছর পর সিংহাসনে আরোহণ করেন এবং সাঁইত্রিশ বছর শাসন করেন অধিকাংশ বিশেষজ্ঞগণ বুদ্ধের মৃত্যু চারশো তিরাশি খ্রিস্টপূর্বাব্দে হয়েছিল বলে ধারণা করেন এই দুই গ্রন্থের তথ্য যদি সঠিক হয় তবে অশোক দুশো পঁয়ষট্টি খ্রিস্টপূর্বাব্দে সিংহাসন লাভ করেছিলেন পুরাণে বর্ণিত হয়েছে বিন্দুসার পঁচিশ বছর সাম্রাজ্য শাসন করেছিলেন দীপবংশ ও মহাবংশে বর্ণিত আঠাশ বছর পুরাণ মতে সঠিক এটি সঠিক হলে অশোক দুশো আটষট্টি খ্রিস্টপূর্বাব্দে সিংহাসন লাভ করেছিলেন যদি ধরে নেওয়া হয় গৌতম বুদ্ধ চারশো ছিয়াশি খ্রিস্টপূর্বাব্দে মৃত্যুবরণ করেন তাহলে একমাত্র পুরাণের সঙ্গে মহাবংশ ও দীপবংশের বর্ণনা মিলে যায় কারণ চারশো ছিয়াশি থেকে দুশো আঠেরো বিয়োগ করলে দুশো আটষট্টি খ্রিস্টপূর্বাব্দ হবে উত্তর ভারতীয় বিবরণীগুলো অশোকের রাজ্যাভিষেক বুদ্ধের মৃত্যুর শতবর্ষ পর হয়েছিল বলে উল্লেখ করেছে যা উপযুক্ত কোনো বিবরণের সঙ্গে সাদৃশ্য নয় ঐতিহাসিক সূত্রগুলো কখনও অশোককে তার পিতার রাজত্বকালে যুবরাজরূপে উল্লেখ করেনি তথাপি তিনি সিংহাসনে আরোহণ করতে সমর্থ হন বিন্দুসার তার অপর পুত্র সুসীমকে উত্তরাধিকারী রূপে চেয়েছিলেন কিন্তু সুসীমকে উগ্র ও অহংকারী চরিত্রের মানুষ রূপে বিবেচনা করে বিন্দুসারের মন্ত্রীরা অশোককে সমর্থন করেন এরপর তক্ষশিলায় সাম্রাজ্যের বিরুদ্ধে বিদ্রোহ আরম্ভ হলে বিন্দুসার পুত্র সুসীমকে তা দমনের জন্য প্রেরণ করেন সুসীম বিদ্রোহ দমনে অসমর্থ হন এবং বিন্দুসার অশোককে বিদ্রোহ দমন করতে তক্ষশিলায় যেতে বলেন বিন্দুসার অসুস্থ ও মুমূর্ষু ছিলেন এবং মন্ত্রীগণ সাময়িকভাবে আশোককে সিংহাসনে অভিষিক্ত করার জন্য পরামর্শ দেন তখন তিনি সুসীম তক্ষশিলা থেকে না আসা পর্যন্ত কাউকে সিংহাসনে অভিষিক্ত করতে অসম্মতি জানান শীঘ্রই বিন্দুসারের মৃত্যু হয় এবং অশোকের রাজ্যাভিষেক হয় রাধাগুপ্ত নামক এক মন্ত্রী অশোকের সিংহাসন লাভের পক্ষে প্রধান সহায়ক হয়ে ওঠেন এবং পরবর্তীকালে তার প্রধানমন্ত্রীরূপে দায়িত্ব পালন করেন যখন সুসীম ফিরে আসে রাধাগুপ্ত শঠতা করে সুসীমকে একটি জলন্ত কয়লা ভর্তি গর্তে ফেলে দেয় হত্যা করেন এবং সুসীমের সেনাপতি ভদ্রযোদ্ধ বৌদ্ধ সাধক রূপে জীবনযাপন করতে থাকে